হ্যাঁ বলুন কোন মন্দির বলুন তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ধীরধাম মন্দির ধীরধাম আপনি ভালো আছেন দাদা ও আচ্ছা আচ্ছা শুনলাম আপনার শরীরটা একটু খারাপ হয়েছিলো আসলে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো ওই জন্য না যাইহোক আপনি যার জন্য ফোন করছেন হ্যাঁ ধীরধাম মন্দিরটা খুবই ভালো গিয়ে ঘুরে আসলাম আপনারা যেতে পারেন তো বেশ সুন্দর ওখানে কীর্তন হয় যজ্ঞ হয় আর পুরুতদের ব্যবহার খুবই ভালো হুম যেতে পারেন খুব সুন্দর শান্তি অনেকে বিকালবেলা গিয়ে ওখানে বসে ঠাকুরের নাম কীর্তন করে সকালে পুজো হয় বেশ ভালোই জায়গাটা পরিবেশটাও খুব সুন্দর মনটাও শান্তি লাগবে এটা না আমি আমার হাসবেন্ড গিয়েছিলাম বাচ্চাটাকে নিয়ে গিয়েছিলাম গিয়ে ঘুরে এসছি আপনারাও গিয়ে দিদিকে নিয়ে ঘুরে আসতে পারেন বেশি না পাঁচ দশ পনেরো মিনিটের হাঁটা রাস্তা হ্যাঁ আপ আপনি একদিন হ্যাঁ যেদিনকে ছুটি থাকবে সেদিনকে গিয়ে ঘু খুব সুন্দর ধর্মীয় জায়গা ঠাকুরের খুব ভালোই ইয়ে হয় বেশ মনটা শান্তি হয়ে গেলো জানেন তো আবার একটু ভোগও বিতরণ দেওয়া হয় মাঝে সাঝে অন্ন ভোগও বিতরণ দেওয়া হয় হুম মনটা শান্তি হয়ে গেলো খুব সুন্দর মানে এতো সুন্দর এই জায়গার মধ্যে এতো সুন্দর ধর্মীয় একটা জায়গা তৈরি হয়েছেে হ্যাঁ যেটা দেখে মনটাও ভালো লাগে যে না কোথাও ভালো না লাগলে ঘরে ভালো না লাগলে পাঁচ মিনিট হয়তো মন্দিরে গিয়ে বসলাম ঠাকুরের স্থানে হ্যাঁ ঠিক আছে আপনি এটা ধীরধাম সেরকম কোনো ম ঠাকুরের ইয়ে নেই সব ঠাকুরেরই রয়েছে ভেতরে কিন্তু মন্দিরটার মানে খুব জাগ্রত টাইপের আর মানুষ খুব যাতায়াতও করে ওইখানে সবই আছে মোটামুটি বাইরে ভোলেনাথেরও মন্দির আছে সবই আছে বেশ বড়ো জায়গা নিয়েই আচার অনুসারে বিকালে যজ্ঞও হয় যারা যজ্ঞ করতে চায় তারা যজ্ঞও করে ওখানে আপনি যা যাবেন একদিন গেলে নিজেই বুঝতে পারবেন জিনিসটা যেদিনকে ছুটি থাকবে সেদিনকে দিদিকে নিয়ে বাচ্চাকে নিয়ে চলে যাবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ